পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থা বিশেষ চাহিদা প্রতিবন্ধীদের প্রচুর ছাড় দেওয়া আছে যেমন শিক্ষা ব্যবস্থা স্কুল যাতায়াত করার জন্য যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য হুলচেয়ার দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য পাঁচ বছর বয়স ছাড় দেওয়ার সুযোগ রয়েছে চাকরির পরীক্ষা এবং ভর্তির ভর্তির পরীক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধিদের পাঁচ বছ পাঁচ শতাংশ পর্যন্ত নম্বরে ছাড় দেওয়ার কথা আইনে আছে ভর্তি বা চাকরির ক্ষেত্রে মোট ফিয়ের চল্লিশ শতাংশও ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে